হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ দাদা বলছিলাম আমার কিছু সবজি রয়েছে হ্যাঁ তো সেই সবজিগুলো আপনার আপনার তো স্টোরেজ রুম আছে না তো আমি কিছু স্টোরেজ করতে চাই তো এবার বলছে আপনার স্টোরেজ ক্যাপাসিটি এবং কন্ডিশান সব কিছু ঠিকঠাক আছে যাতে কোনো ড্যামেজ যাতে না হয়ে যেন ফ্রেস থাকে আর কি আছে তো আগে আমি স্টোরেজ করতে চাইছি এখন ওই বাঁদাকপি ফুলকফি হুম আর একটু টমেটো রয়েছে হ্যাঁ বেগুন রয়েছে আর আপনার রয়েছে আপনার আলু রয়েছে ওকে তো অ্যাঁ কীরকম আপনার সা ইয়ে স্টোরেজ ক্যাপাসিটি কীরকম আছে বড়ো আচ্ছা আচ্ছা মানে এরকম যদি ইলেকট্রিসিটি কোনো চলে যায় তো সে সেরকম ব্যবস্থা আছে তো ঠিক ঠিক ঠিক আছে তাহলে আমি তাহলে ঠিক আছে তাওলে আমি তাহলে আপনার সাথে যোগাযোগ করছি হুম আপনার কাছে একটা আমি ভাবছি কালকে কালকের দিকে দেখি সময় যদি পাই তো কালকে যাবো হ্যাঁ হ্যাঁ অনেকটাই রয়েছে প্রায় অনেকটাই রয়েছে তো বলছি প্রত্যেকটার তো আলাদা আলাদাভাবে আপনার ইয়ে কামরা রয়েছে না

ঠিক ঠিক বলছি